অবশ্যই স্ট্যাম্প শিলা বা পয়সা সংগ্রহের একটি শিক্ষাগত দিক আছে হ্যাঁ স্ট্যাম্প বা শিলা থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলের হ্যাঁ মানুষের জীবনযাত্রা কেমন ছিল জীবনযাত্রার মান তাদের সংস্কৃতি বা কা ও সাংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক বৈচিত্র্য কেমন ছিল বিভিন্ন জায়গার মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বিভিন্ন রকম হয় সেই সমস্তগুলো তাদের শিলা বা স্ট্যাম্পে লিপিবদ্ধ করা থাকে বা তাদের শিলা বা স্ট্যাম্প দেখে বোঝা যায় তাদের সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক কীর্তিকলাপের চিত্র শিলা বা স্ট্যাম্পে তুলে তুলে ধরা থাকে হ্যাঁ তাদের এবং পয়সা বা স্ পয়সা থেকে আমরা সেই সমস্ত অঞ্চলের হ্যাঁ মানুষ ও মানুষের জীবনযাত্রার মান কেমন ছিল বা তাদের সংস্কৃতি কেমন ছিল সাংস্কৃতিক আর্থসামাজিক জীবনযাত্রা কেমন ছিল সেটা আমরাও সেখানকার পয়সা থেকে জানতে পাই এগুলোর একটি শিক্ষাগত দিক অবশ্যই আছে এগুলো সংগ্রহ করা আম আমার মতে একটি ভালো দিক একটি শিক্ষা একটি শিক্ষার্থীর পক্ষে এক্ষেত্রে তার জ্ঞানের পরিসর ঘটানোর জন্যে শিলা বা পয়সা বা স্ট্যাম্প সংগ্রহ করা আমার মতে একটি ভালো দিক